সোশ্যাল মিডিয়া যেমন ভালোটাও আছে খারাপটাও আছে তবে আজকালকার যেই জিনিসটা ট্রেন্ডিংয়ে খুব চলছে ভালোটার থেকে খারাপটা বেশি হ্যাঁ কেন প্রত্যেকটা নিউজ খুললেই তার মধ্যে দেখা যায় এখানে এই ক্রাইম হয়েছে ওখানে ওই ক্রাইম হয়েছে মানে নিউজটা খোলার সঙ্গে সঙ্গে বা মোবাইলটা খুলুন বা টিভিটা খুলুন খুলে সেখানে যে পরিবার নিয়ে বসে কিছু দেখব সেরকম কিছু দেখার জিনিস থাকে না আপনাকে খুঁজে সেটাকে বের করতে হবে তা জনসাধারণকে যত শিক্ষিত করছে ততটা জনসাধারণের ভিতরে ভয়ও ঢোকাচ্ছে কেন চারধারে যেইভাবে ক্রাইম বেড়েছে নিজেকে সচেতন না হলে কোনোভাবেই কোনো পরিস্থিতিতে বাঁচার উপায় নেই তবে আমার বক্তব্য এইটাই যে সোশ্যাল মিডিয়ার দ্বারাই বলুন আর নিউজের দ্বারাই বলুন বা রিপোর্টারদের দ্বারাই বলুন যদি ভালো কিছু দেওয়া হয় তাতে সবাই মোটামুটি উপকৃত হবে কিন্তু আমাদের উচিত সবাই মিলে জাগরণ হওয়া যাতে এইসব জিনিস থেকে নিজেকে দূরে রাখা বা ক্রাইম হওয়া থেকে রোধ করা